হ্যাঁ আমি ধারক বাগান বা উল্লম্ব বাগান করার চেষ্টা করেছি অনেকবারই করেছি মানে হয়েওছে আমাদের বাগানে যেরকম আছে আমাদের পুঁইশাক গাছ এরকম লাউ গাছ ঝিঙে গাছ যেটা আমরা উল্লম্ব করে মানে ইয়েতে গায়ে দিয়ে সোজা করে ওই গাছগুলো সঠিক মাত্রায় তাপমাত্রা মানে উল্লম্ব রৌদ্রের রোদের যে আকর্ষণটা সেটাও পায় মাটিতে মাটিতে যে যে সবগুলো সার টার দেওয়া হয় সেগুলো আমরা ঠিকমতো দিই আর যে সবগুলো আছে ওরা আর রোদ বৃষ্টিতে খুবই ভালো ওদের সুবিধা হয় ওরা অনেক লম্বা হয় সেগুলোতে অনেক ফল টলও ধরে মানে পুঁইশাকে পুঁইশাক গাছে যেমন সব কিছু হয় সেরকমই আমাদের ওই উল্লম্ব বাগান আমরা অনেক অনেক রকম দিয়েছি আর চেষ্টাও করছি যে এরকম গাছ লাগানোর আমাদের আশেপাশেও অনেক গাছ দেখেছি সেগুলোও খুবই ভালো খুবই আমরা চেষ্টা করি যে এ ওগুলো হয় হোক এগুলোও করে আমাদের খুবই ভালো লাগে ও গাছগুলো খুবই ভালো আমরা করে খুব ভালো ফল পেয়েছি